হ্যালো বলছি এক কাপ কফি আর দুটো বিস্কুট আর কেক কেক হ্যাঁ হ্যাঁ কী বললে এই মিডিয়াম হ্যাঁ হ্যাঁ না না এইগুলোই দিলে হবে আমি তিন নম্বর টেবিলে বসে আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তিন নম্বর টেবিলে বসে আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা কেকটার এসপায়ার ডেটটা এক্সপায়ার ডেট হয়ে গেছে এই কেকটা দাদা দাদা কেকটা না এসপায়া এক্সপায়ার হয়ে গেছে এই কেকের ডেটটা হ্যাঁ ওটা আমি খেয়ে দেখলাম কিরম একটা গন্ধ মতো লাগছে হ্যাঁ

ঠিক আছে কেকটা এক্সপায়ার হয়ে গেছে আমি হুট করে কে প্যাকেটটা চেক করলাম কেকটা দেখি ডেট ডেট ডেট এক্সপায়ার হয়ে গেছে আচ্ছা